আমার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ ভালোবাসি সে এত সুন্দর সুন্দর গল্প এত সুন্দর সুন্দর কবিতা লিখ লেখে ছোটো কি বড়ো সবার জন্যই লেখে লিখেছেন ওনার কবিতা ছড়া বই পড়তে এত ভালো লাগে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এতো সুন্দর সুন্দর ছড়া লিখেছে তার কোনো শেষ নেই গান গানেও শেষ নেই এত সুন্দর সুন্দর গান লিখেছে গান নাটক গল্প সবই লিখেছে উনি ওনাকে যার জন্য আমার খুব ভালো লাগে হ্যাঁ লেখাতে তার অনেক মাধুর্য রয়েছে